হ্যাঁ আমি আয়ার কাজ করি হ্যাঁ আপনার তো বলছেন মেদিনীপুরে বাড়ি কিন্তু আমি তো মদিনীপুরে থাকিনা আমি ঝাড়গ্রামে থাকি ঝাড়গ্রাম থেকে তো মদিনীপুর যেতে তো অনেকটাই সময় লাগবে তাই কিভাবে কি করা যায় আপনি বলুন তো আপনার বাবার অসুবিধা কি হয়েছে সেটা যদি একটু বলেন তো ভালো হয় কতখন প্রায় সময়টা কতখন দিতে হবে কিন্তু আমার পক্ষে তো অতটা সময়টা দেওয়া তো সম্ভব নয় আপনি যেহেতু বলছেন আপনার বাড়ি মেদিনীপুরে আমার তো বাড়ি তো ঝাড়গ্রামে আমি তো ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর গিয়ে তো এতটা সময় দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয় এতটা দূরত্বের মধ্যে গিয়ে যদি আপনারা যদি পারেন তো তাহলে যদি কোনো নার্সিংহোমে যদি এখন কোনো শিফট করতে পারেন তো তাহলে নার্সিংহোমে দিয়ে দেন কারণ আমার পক্ষে তো এতটা যাওয়া সম্ভব হচ্ছেনা না তাহলে আমাকে ওখানে আপনার বাড়িতে গিয়ে এখন থাকতে হবে আমার ফ্যামিলি নিয়ে গিয়ে পাশে থাকব সেরকম আমাকে যদি দিতে পারেন তাহলে আমি ওখানে গিয়ে থাকতে পারি থেকে সেবা করতে পারি নইলে তো আমার দূরত্বটা তো খুব বেশি হয়ে যাচ্ছে আমি ওখানে কাজ ছাড়ার পরে যে আসব হুম হুম বেতনটা আমরা তো পার ডে পাঁচশো করে নিই এবার আপনি সেটা একটু দেখে দেবেন যেহেতু আপনার এরকম সমস্যা বলছেন সেহেতু আপনি সেইটা একটু দেখে দেবেন আর যেহেতু বলছেন আমাকে সবই করতে হবে মলমূত্র সবই করতে হবে সেই জায়গায় তো একটু আপনাদেরকে তো একটু দেখে দিতেই হবে আর আমারও তো অতটা আসা সম্ভব নয় আপনি মেদিনীপুরে বলছেন আমার তো ঝাড়গ্রামে বাড়ি তো ঝাড়গ্রাম থেকে কি যাওয়াটা অতটা সম্ভব প্রত্যেকদিন যাতায়াত করাটা তো সম্ভব নয় তাই আমাকে তো ওখানে থাকতেই হবে না আমার ফ্যামিলি মেম্বার বলতে আমি আর আমার মেয়ে যদি আপনার বাড়িতে থাকার যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে আপনার বাড়িতে গিয়েও আমরা থেকে যেতে পারি কিন্তু আমাকে একমাসের কাজ দিতে হবে কারণ আটদিন দশদিনের কাজ দিলে তো আমার পক্ষে করা সম্ভব নয় যদি একটা মাসের কাজ দেন তাহলে আমারও সুবিধা হয় তাহলে আমার থাকা খাওয়া এবং তিনশো টাকা করে দিতে হবে থাকা খাওয়া আমার মেয়ে আমার থাকা খাওয়া সেটাও আপনাদেরকে দিতে হবে তাহলে সম্ভব হবে আমি তাহলে দেখছি আপনি আপনি বাড়ির